আমি একবার সুন্দরবনের একটি ছোট্টো দ্বীপ কুমির পাড়াতে গিয়েছিলাম ওখানে গিয়ে দু রাত্রি কাটিয়েছিলাম ওখানের বিশেষত্ব হলো আমাদের বহির্বিশ্ব সংযোগ বিচ্ছিন্ন বললেই চলে কারণ ওখানে ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই ফোনের কোনো নেটওয়ার্ক নেই ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই কেবলমাত্র কাঠের আলো কেরোসিন দিয়ে জ্বালানো আলো এই সব দিয়েই ওখানকার মানুষ জীবিকা নির্বাহ করছে ওখানকার প্রধান জীবিকা হলো সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে শহরে পাঠানো ওখানকার মানুষের বিশেষ কোনো জীবিকা নেই এটাই প্রধান জীবিকা কেউ কেউ সমুদ্র থেকে মাছ ধরে সেই মাছ শহরে পাঠায় এছাড়া ওখানে কোনো কলকারখানা কিছুই নেই ওখানের বিশেষত্ব হলো ওখানে তুলনামূলক আমাদের সাধারণ জায়গা থেকে ওরা কিছুটা পিছিয়ে পড়া সম্প্রদায় ওদের কাছে তুলনামূলক শিক্ষা কম আছে স্বাস্থ্যেরও অভাব আছে কারণ কোনো ওখানে হসপিটাল নার্সিং হোম কিছুই নেই এবং ওখানকার খাওয়া দাওয়া খুবই সাধারণ মানে ওখানকার শাক সবজি মাছ চাল ওখানেই যেগুলো উৎপন্ন হয় সেগুলো দিয়েই ওরা ওদের দৈনন্দিন জীবনযাপন পালন করে শহর থেকে এই দামি দামি খাবার ওখানে কোনো যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ শহর থেকে অনেকটাই বিশেষ দূরত্বে এবং রাত্রে ওখানে আলো বলতে কাঠ জ্বালানো অথবা কেরোসিনের আলো এছাড়া আর বিশেষ কিছুই ওখানে নেই ফোনেরও কোনো ব্যবস্থা নেই না মোবাইলের কোনো নেটওয়ার্ক আছে না ইন্টারনেট আছে এটা একটা বিশেষ অনুভূতি ছিল মনে হচ্ছিল আমি হয়তো পাইনি এর আগে ইতিহাসে যেটা পড়েছি আদিম যুগে হয়তো আমরা পৌঁছে গিয়েছি